ভবিষ্যৎ প্রজন্ম এত বেশি এখন নেটওয়ার্কিং বা অনলাইনের জগতে থাকে যে আমার মনে হয় না ভবিষ্যৎ প্রজন্ম আর কৃষিতে নিজেদের অত অনুশীলন বা কৃষির মধ্যে অত ইয়ে করতে যাবে কারণ কৃষিটার ব্যাপার তারা আর কৃষিতে নেই তারা এখন ওই মাঠে চাষ গুলো করতেই চায় না কিন্তু আমি মনে করি যে পশ্চিমবঙ্গ হচ্ছে একটা কৃষিপ্রধান দেশ এই কৃষিপ্রধান দেশে যদি কৃষি নিয়ে আমরা থাকি বা আমরা যদি কৃষিকাজটা করি তাহলে হয়তো আমরা ওর অনেক উন্নত করব সবথেকে বড় কথা হচ্ছে চারদিকে এখন যা ভেজাল সব কিছুতেই অতিমাত্রায় সার দিয়ে বিভিন্ন রকমের রাসায়নিক প্রয়োগ করে খুব কম সময়ের মধ্যে উৎপাদন করা হচ্ছে এতে কী হচ্ছে সেইটা যখন আমরা খা খাচ্ছি আমার শরীরে কিন্তু ভালোর থেকে বেশি খারাপটাই হচ্ছে এতে যদি কৃষিপ্রধান দেশ হয় বা বেশিরভাগ কৃষিকাজের জন্য থাকে তো কৃষি বিষয়ে যদি তো কৃষিতে এখন আরও অনেক কিছু পড়াশোনা করে বা কৃষির নতুন নতুন যন্ত্রপাতি বা নতুন নতুন কৃষি পদ্ধতিগুলো জেনে যদি কেউ কৃষিকাজ করে তো অবশ্যই সেটি অনেক উন্নত হবে আর ভবিষ্যৎ ভবিষ্যৎ প্রজন্ম যদি কৃষিকাজ নিয়ে পড়াশোনা করে বা অনেক উন্নত আধুনিকীকরণ পদ্ধতিগুলো জেনে যদি কৃষিকাজ করতে থাকে তাহলে আমার মনে হয় সেটা পশ্চিমবঙ্গের জন্য খুবই ভালো দিক আর পশ্চিমবঙ্গের উন্নতির একটা ভালো জায়গা